দশ হাজার দুশো কুড়ি কুড়ি হাজার দুশো পঁচিশ একত্রিশ হাজার পাঁসশো পঞ্চাশ পঞ্চান্ন হাজার ছশো পঁচাত্তর বাহাত্তর হাজার তিনশো তিয়াত্তর